হ্যাঁ বলছি বলুন আপনার কি কোনো বই অর্ডার দেওয়ার ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই দুটি ক্লাসের বই আমাদের এইখানে পাওয়া যায় তো আপনি বলুন হ্যাঁ অবশ্যই জানতে পারেন আমাদের এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনি যদি পাঁচটা বই নেন তাহলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর পনেরোটি বই নিলে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি এর আগে কি আমাদের দোকান থেকে বই নিয়েছেন তাহলে ও আপনি যদি আমাদের দোকান থেকে এর আগে বই নেননি বা রেগুলার নিতে চান তাহলে আমি আপনাকে আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারি আমাদের এখানে অনলাইনেও অর্ডার করা যায় অফলাইনেও অর্ডার করা যায় এবার আপনি বলুন আপনি কবে অর্ডার করতে চান ও আচ্ছা আপনার যদি খুব অসুবিধা হয় তাহলে আমরা হোম ডেলিভারিও দিই আমার দোকানের ঠিকানা আপনি জানেন তো যোগেশ না না আগে থেকে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আপনি বইটা নেবেন তার পরে আমাদের পেমেন্টটা করবেন বুঝেছেন আর আমাদের ঠিকানা না না আমাদের ম্যাম এখানে এই ডিসকাউন্টটাই চলছে এখন এর বেশি আর আমরা ডিসকাউন্ট দিতে পারছি না আমার দোকানের ঠিকানা আপনি জানেন তো ওই যোগেশ্বর বাজার আর বাজারের ডিফারেন্স যতটা পনেরো মিনিটের পনেরো মিনিটের মতো হ্যাঁ আপনি যদি বইটা নিতে চান তাহলে আপনি অনলাইনেও অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে ম্যাম আচ্ছা আচ্ছা রাখছি